আমাদের এই গ্রামের এক ফুটবলার আছে সায়ন তো সায়ন খুবই ভালো ফুটবল খেলতো আর আমাদের গ্রামেও খুব ভালো খেলতো এবং যেখানেই খেলতে যেতো খুবই ভালোভাবেই খেলতো আর ওর খেলাতে ও একটা নিজের মতো একটা জায়গা করে নিয়েছে ফুটবল খেলাতে আর এই ধরনের খুব ভালো খেলা দেখে আমাদের ড্রিস্ট্রিক বা সাবড্রিস্ট্রিক যে স্কুল বা যে কোনো বড়ো বড়ো অনুষ্ঠানে যেখানে খেলাধুলা হতো তো ওখানে যেতো খুবই ভালোভাবে খেলতো আর এই খেলার কারণে সে একটা তার নিজের জায়গা করে নিয়েছে ওই ফুটবল খেলাতে আর খেলতে খেলতে তারপরে আমাদেরই পাড়াতে যেসব বাকি খেলোয়াড়রা রয়েছে তাকে দেখে খুবই প্রভাবিত হবে আর এই প্রভাবিত হওয়ার কারণে তাকে সবাই কোচ বলেই মেনে নেয় আর এই কোচ সে খেলার সাথে সাথে বাকি যেসব খেলোয়াড়রা রয়েছে তাদেরকেও কোচ দেয় কোচিং দেয় এবং এই কোচিং দেওয়ার ফলে ও খুব আস্তে আস্তে খুব নাম করা কোচ হয়ে যায়